গর্বিত হওয়ার জন্য আমি অনেক রকম কাজ করেছি যেমন আমি ক্রীড়া প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম স্কুল থেকে যখন আমাকে খেলাতে নিয়ে গেছিলো তখন সেখানে আমি ফার্স্ট হয়েছি সেখানে এবং আমাকে কিছু সার্টিফিকেট দিয়েছে সে সার্টিফিকেটে আমার দুটো সার্টিফিকেট আছে এবং আর একটা সার্টিফিকেট পেলে আমি একটা সরকারি চাকরির পেতে পারি সেই জন্য আমি নিজেকে গর্বিত বোধ মনে করি এবং আমি ফুটবল খেলা খেলতে গিয়েছিলাম সেখানে খেলতে গিয়ে খুব সুন্দর খেলা দেখিয়েছি সেখানে খেলা দেখার ফলে প্রতিটা মানুষ আমাকে দূর দূরান্ত থেকে দেখতে আসছিলো তাদের পয়সা বা অর্থ বা টাকা খরচ করে দেখ তে আসছিলো তাতে আমি নিজে অনেক গর্বিত বোধ করেছি কারণ আমি আগে যখন ছিলাম খেলতে পারছিলাম না তখন আমার কোনো ভ্যালু থাকেনি এখন আমাকে দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসছে সেই জন্য আমি নিজে গর্বিত বোধ মনে করেছি এবং আমি খেলাধুলার সাথে সাথে একটা বিসনেস খুলেছিলাম বোতলের বিসনেস সেই বোতলের জল সবাইকে খাওয়ানোর ফলে তারা বলেছিলো খুব সুন্দর হয়েছে বা বোতলটি দেখতেও খুব চমৎকার বা সুন্দর এবং জলটা খেতেও খুব সুস্বাদু সেই দিকে আমি নিজেকে গর্বিত বোধ মনে করি এবং আমি যেমন পড়াশুনা খেলাধুলা ব্যবসা এই বিসনেসের মধ্য থেকেও আমি পড়াশুনা চালিয়ে গেছি সেই পড়াশুনা এমনভাবে চালিয়ে গেছি আমি অনার্স করছিলাম বাংলাতে বাংলাতে অনার্স করার ফলে আমি সেখানেও ভালো নম্বর পেয়েছিলাম এবং আমাদের কলেজ বা স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম সেখানে আমি প্রথম হয়েছি প্রথম অধিকার গ্রহণ করেছি বা লাভ করেছি সে লাভ করার ফলে সবাই আমাকে ভালো বলেছে এবং দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তারা আমার থেকে এক দু নম্বরের কম থাকেনি তারা আমার থেকে ষাট সত্তর নম্বরের কম ছিল সেই জন্য আমাকে সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসছিলো এবং আমাকে ভালো ভালো স্কুলে বা কলেজে পড়তে চান্স দিয়েছিলো বিনামূল্যে এবং আমাদের কাস্ট আছে বলে সেই জন্য বিনামূল্যে চান্স দিয়েছে এবং আমি সেই বিসনেসের মধ্য বা পড়াশোনার মধ্য থেকেও আমি অনেক মানুষের উপকার করেছি যেমন কোনো মানুষ যদি বিপদে পড়ে কোন যে বিপদ বা যে সমস্যায় পড়ে সে সমস্যার আমি খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই সমাধান করার চেষ্টা করি যেমন রাস্তায় একজন অ্যাকসিডেন্ট হয়েছিলো সে অ্যাকসিডেন্ট হওয়ার ফলে তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছিলো রক্ত বেরনোর ফলে সে খুবই যন্ত্রনা পাচ্ছিলো তৎক্ষণাৎ আমি খুব শীঘ্রই একটা মোটর সাইকেল রাস্তা দিয়ে যাচ্ছিলো তাকে আমি দাঁড় করিয়ে সে মোটর সাইকেলে সে ব্যক্তিটাকে তুলে নিয়ে আমি খুব শীঘ্রই হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম হাসপাতালে পৌঁছে দেওয়ার ফলে তার ড্রেসিং টেসিং করার ফলে অনেক সে সুবিধাবোধ মনে করে এবং ডাক্তার আমাকে বলেছিলো যে তুমি যদি ওকে দেরি করে নিয়ে আসতে আরেকটু তাহলে হয়তো এর প্রাণও চলে যেতে পাতো সেই জন্য আমি নিজেকে গর্বিত বোধ মনে করি একজনের প্রাণ বাঁচিয়ে